আমি দীঘা যেতে চাই সে দীঘা যাওয়ার জন্য যে টাকাটা দেবো সেটি আমি অনলাইন পেমেন্ট বা গুগল পের মাধ্যমে দিতে চাই টাকাটি আমি ক্যাশ দিতে পারবো না দীঘা পৌঁছানো মাত্রই আমি আপনাকে টাকাটি অনলাইন পেমেন্টের মাধ্যমে দিয়ে দেবো আপনার যদি কোনো ফোনপে বা গুগল পে বা পেটিএম অথাবা অন্যান্য কোনো অনলাইন পেমেন্টের মাধ্যমে থেকে থাকে তাহলে আপনি সেটি দয়া করে আমাকে উইপিআই আইডিটা আপনার পাঠিয়ে দিন সেটি আমি সেই আইডির মাধ্যমেই আমি আপনাকে টাকাটি পৌঁছে দেবো